খেলাধুলা প্রসঙ্গে যদি কোনো হিংসার ঘটনা ঘটে থাকে তখন আমরা কী করি প্রথমত আমাদের গ্রামের সদস্য আমরা গ্রামের সদস্যকে জানিয়ে থাকি তিনি যদি সমস্যার সমাধান করতে পারেন তো ফুরিয়ে গেলো যদি না তিনি সমস্যার সমাধান করতে পারেন তাহলে আমরা যাবো আমাদের ব্লক ডেভেলপমেন্ট অফিসার বিডিওর কাছে বিডিও যদি এই বিষয়ে মীমাংসা করে দেন তালে খুবই ভালো যদি না পারেন তারপরে আমরা আদালতের দ্বারস্থ হবো আর খেলার সমায় যদি কোনো খেলোয়াড় অসুস্থ হয়ে পড়ে তালে আমাদের লোকালের স্থানীয় হাসপাতালও রয়েছে আমরা সেখানে গিয়ে তাদেরকে ট্রিটমেন্ট করাই